আমি টি ভি শো শার্ক ট্যাঙ্ক সম্পর্কে সেরকম বেশি একটা কিছু জানি না কীভাবে ব্যবসা শুরু করার জন্য মানুষকে প্রাভাবিত করেছে করছে সেরকম আমার ধারণা নেই তবে সেটি বাদ দিয়ে এই টি ভি শো স্টা শার্ক ট্যাঙ্ক বাদ দিয়ে নর্মালি আমি ব্যবসা করা যায় সেই বিষয়ে মানুষকে অনেকটা প্রভাবিত করতে পেরেছি মানুষ কীভাবে অল্প ছোটখাটো ব্যবসা থেকে বড় ব্যবসা করতে পারে একটু অল্প রোজগার থেকে একটু বেশি রোজগারের দিকে এগোতে পারে এই বিষয়গুলোতে আমি অনেককেই বুঝিয়েছি তবে হ্যাঁ টি ভি শো শার্ক ট্যাঙ্কের উপর আমার সেরকম কোনো ধারণা নেই কেন না আমি নিজে কোনো দিনও এই জিনিসটা করিনি বা সেরকমভাবে আমি কারো কাছ থেকে এটা শুনিওনি তাই এই বিষয়ে আমার আর সেরকম কোনো ধারণা নেই